সারাদিনে আমি অনেক কিছু কথা বলি এবং তার মধ্যে যে তুমি ভালো আছো বা তুমি কিছু খেয়েছ বা তুমি স্কুলে যে গিয়েছো বা তুমি বাজার করতে গিয়েছিলে সকালবেলা এবং আরও কিছু বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া গিয়ে লোকের সঙ্গে ভালো মন্দ কথা বলা এবং আরও ফ্যামিলির সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভালো কিছু আলোচনা করা বা কথা বলা যে বাবা মার সঙ্গে ভালো মন্দ ব্যবহার করা আরও কিছু আছে যেরকম বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সঙ্গে সঙ্গে ও টেলিভিশনে গিয়ে বন্ধুদের সঙ্গে বিশেষ কথাগুলো বলা যার জন্যে ব্যবহার ও ভালো মন্দ আমাদের আরও কিছু কথা আছে যেরকম যেরকম গ্রুপে ভয়েসের সঙ্গে কিছু বন্ধুদের সঙ্গে আনন্দ করা আরও অনেক কিছু কথা বলার আছে যেনো তারপরে যেরকম একটু পুজো হচ্ছে ঘুরতে গিয়ে দোকানদার দিয়ে দোকানদার দিয়ে একটু মজা করে কথা বলা আরও বিশেষ কিছু আছে যার জন্যে ব্যবহার করা এই কথাগুলো লোকে যা যেন খারাপভাবে সেইভাবে আমরা ভালো মন্দ ব্যবহার করতে পারি এবং আমাদের আরও অনেক কিছু ভালো আছে এই বলে আমি বক্তব্য শেষ করব